আমাদের বাড়িতে আমরা বিভিন্নভাবে থালা বাসন ধুয়ে থাকি যেমন ধরুন আমরা বিভিন্ন ধরনের সাবান বা সাবানের গুঁড়ো কিম্বা ভীম কিম্বা আরও ব্যা বিভিন্ন সাবান জাতীয় জিনিস ব্যবহার করে থাকি যাতে আমাদের থালা ধুতে আমরা খুব ভালোভাবে থালা ধুতে পারি এবং এই প্রক্রিয়াগুলো শুধু আমাদের বাড়িতে নয় সমস্ত বাড়িতেই থালা বাসন ধোয়ার জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়ায় ব্যবহার করে থাকে যেমন বিভিন্ন সাবান দিয়ে কোনো জালি দিয়ে থালা বাসনগুলোকে ভালো করে মেজে নিয়ে জলে ধুয়ে নিলেই তখন সে থালা বাসনটি ই চকচকে হয়ে যায় কিম্বা না থালা বাসনটি নতুনের মতো দেখতে লাগে আবার তৈলাক্ত বাসন পরিষ্কার করার জন্য আমি প্রথমে তেল জাতীয় বাসনটিকে কিছুটা সাবান গুঁড়োর সাবান জলে ডুবিয়ে রাখি ডুবিয়ে রাখলে সেই তেলটা কিছুটা উঠে যায় তারপর কোনো একটা খড়খড়া জালি দিয়ে আমি সেইটাকে সাবান দিয়ে একটু ঘঁষে ভালোভাবে ঘঁষে দিলেই সেই তৈলাক্তটা উঠে যায় এবং সেই সা থালাটি আবার আগের মতো হয়ে যায় তাই তৈলাক্ত বাসন পরিষ্কার করার সময় ওই সাবানের সাথে আরেকটু বালিও যদি আমি দিয়ে দিই থালে খড়খড়াভাবেই এই থালা বাসনটি খুব ভালোভাবেই মাজা হয়ে যাবে